আমার এলাকার সর্বোত্তম ফসল হচ্ছে আলু চাষ এছাড়া রয়েছে শুষনি শাক নানারকম শাক সবজি চাষ আর আমাদের এখানে সবচেয়ে উন্নতমানের মানে লাভজনক চাষ হচ্ছে আলু চাষ আলু চাষ লাভ লাভজনক কারণ এটা কম কম সময়ে বেশী লাভ কম সময়ে কম সময়ে বেশী টাকা ইনভেস্ট কম টাকা ইনভেস্ট করে অল্প সময়ের মধ্যে বেশী টাকা পাওয়া যায় এই সেইজন্য আমাদের আলু চাষটা বেশী লাভজনক বলে আমাদের মনে হয়ে থাকে এছাড়া শুষনি শাকের চাষটা খুব কম অল্প অল্প টাকা খরচ করে দীর্ঘ সময়ব্যাপী পাওয়া যায় সেই জন্য শুষনি শাকটা মনে হচ্ছে বর্তমান সময়ে আমাদের চন্দকোণা দু নম্বর ব্লকে যে যে জায়গায় শুশুনি শাক চাষ করা হয় মনে হচ্ছে এইটা বেশী লাভজনক শস্য বলে আমার মনে হয়